যোগ ব্যায়াম অনুশীলনে আমি নতুন কাউকে যদি পরামর্শ দিতেই হয় তাহলে আমি আমার মামাতো বোন অর্থাৎ আমার এক আত্মীয়কে আমি তাকে পরামর্শ দেবো যে যোগ ব্যায়াম করাটা কতটা উপযোগী তার বয়স এখন হবে ঊনিশ ছুঁই ছুঁই ঊনিশ বছর বয়েসেই তার শারীরিক যে ওজন তা হলো পঁচাত্তর কেজি যেটা খুবই বেশি তার হাইটের তুলনায় তার ওয়েটটা অনেকটাই বেশি কাজেই তার এখনই নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে সে এখনও অবিবাহিতা কাজেই কয়দিন পরে যখন তার বিয়ে হবে সে নিশ্চয়ই আরও মোটা হবে তাহলে তার এখনই শরীরের যে ভার তার হাইটের থেকে অনেকটা বেশি তার হাঁটাচলা করতে এখনই এতো সমস্যা হয় সে কাজ করতে গেলে হাঁপিয়ে পড়ে খাওয়াদাওয়া সে নিজের কন্ট্রোলের মধ্যেই রেখেছে এখন কিন্তু খাওয়াদাওয়া যে কন্ট্রোলে রাখলেই তার শরীর ঠিক থাকবে তা কিন্তু নয় তার সাথে দরকার যোগ ব্যায়াম করা আমি মনে করি যোগ ব্যায়াম হলো আমাদের জীবনের এক আনুষঙ্গিক ঘটনা যা প্রত্যহ করা উচিত প্রত্যেক মানুষের কাজেই আমি আমার বোনকে বলতে চাই যে যোগ ব্যায়াম অনুশীলন করুক সে যোগ ব্যায়াম করলে তার ওজনও কমবে আশা করি ওজন কমার থেকেও তার শরীর ঠিক থাকবে মানুষের ওজন যাই হোক না কেন মানুষ যদি সুস্থ থাকতে পারে ভেতর থেকে তাহলেই সেটা আসল কথা কাজেই শরীর ঠিক রাখতে গেলে তাকে যোগ ব্যায়াম প্রতিনিয়ত করতে হবে প্রত্যেক দিন অনুশীলনের মাধ্যমে তাকে প্রারম্ভিক হয়ে উঠতে হবে এবং তার শরীর ঠিক রাখতে হবে যার ফলে সে আগামী জীবনে হয়তো তাকে আপশোস করতে যাতে না হয়